আমার এলাকায় স্পোর্টস ফ্যসিলিটিতে নানা ধরনের খেলা খেলা যেতে পারে বয়সের দিক থেকে বেশিরভাগ স্কুল কলেজের ছেলেরাই অর্থাৎ পনরো থেকে আঠেরো আঠেরো থেকে একুশ তেইশ পঁচিশ বছরের ছেলেরা এই খেলা খেলতে পারে এবং ক্রিকেট খেলাও হয় ক্রিকেট খেলার জন্য বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে তারা ক্রিকেট খেলা আয়োজন করে থাকে তার জন্য বিভিন্ন ধরনের সুবিধাও আছে এবং এখানে প্রতিযোগিতামূলক খেলা হয় আর বয়স্কদের জন্য বা সব বয়সিদের জন্য ভলিবল খেলা যেতে পারে এবং এই সরঞ্জামগুলির দরকার যেগুলি হল ফুটবলের জন্য ফুটবল বার এবং যেগুলো প্রত্যেক প্লেয়ারের জন্য খেলোয়াড়ের জন্য দরকার সেটা হচ্ছে গার্ড শু এবং জার্সি এইগুলো প্রয়োজন তাছাড়া ক্রিকেটের জন্য যেগুলো দরকার উপযুক্ত বল ব্যাট এবং উইকেট এবং ঠিকঠাক পিচ তৈরি করা এইগুলো উপলব্ধ হলে খেলা ভালো দেখা যায় এবং খুব ভালো হয় এই সরঞ্জামগুলি ইনডোর আউটডোরের মাধ্যমেও দেওয়া যেতে পারে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করে তাদের উৎসাহিত করা যেতে পারে এবং যাতে করে সব বয়সি লোকেরা খেলা উপভোগ করতে পারে এবং অংশগ্রহণ করতে পারে সে দিকেও লক্ষ্য রাখা যেতে পারে তা আমার এলাকায় মোটামুটি ফেসিলিটি আছে খেলার জন্য